সরকারের আগে বোঝা উচিত খেলাধুলো বা গেমস অ্যান্ড স্পোর্টস ছাত্রদের বা ছাত্রীদের জন্য কতটা প্রয়োজন যদি মনে করেন সরকার যে না এই আগামী প্রজন্ম আগামী ছেলেমেয়েরাই ছাত্রছাত্রীরাই আমার ভবিষ্যৎ আমার দেশের ভবিষ্যৎ আমার রাজ্যের ভবিষ্যৎ তাহলে সরকারের অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত যে কোনো স্কুল কলেজের গেমস অ্যান্ড স্পোর্টসে টুর্নামেন্ট শুধু আয়োজন নয় এর সঙ্গে জড়িয়ে থাকে গেমস অ্যান্ড স্পোর্টসের সঙ্গে জড়িয়ে থাকে একটা সংস্কৃতি বা সাংস্কৃতিক কার্যকলাপ যা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে খেলাধুলার সঙ্গেই সরকারের উচিত এই সমস্ত গেমস অ্যান্ড স্পোর্টস স্কুল কলেজে কালচারাল প্রোগ্রাম বিভিন্ন স্কুল কলেজে যেন নিজস্বতা পায় শুধুমাত্র সরকারের কিছু পেটোয়া ছাত্র দল বা ছাত্র সংগঠন এক তরফাভাবে ওই নাচ গানের অনুষ্ঠান করে ফেস্ট করল এতেই হয়ে গেলো অথবা তারা যেটা ঠিক করবে সেটাই ঠিক এরকম কোনো অনুষ্ঠান না করে সার্বিকভাবেই প্রত্যেক ছাত্র ছাত্রীকে মতামত নেওয়া উচিত ছাত্র ছাত্রীর যে কী ধরনের অনুষ্ঠান করলে ভালো হয় কী ধরনের গেমস অ্যান্ড স্পোর্টস আগামী দিনের ছাত্র সমাজকে একটু হলেও প্রভাবিত করবে আগামী দিকে দিকে সরকারের সে দিকেই লক্ষ রাখা উচিত